তেইশ দুই দুহাজার বাইশ চব্বিশ তিন দুহাজার একুশ আঠাশ চার দুহাজার তেইশ নয় পাঁচ দুহাজার ষোলো পনেরো ছয় দুহাজার চৌদ্দো